আমাদের সংস্কৃতি পোষ পেশা হচ্ছে যেরকম কৃষি চাষ করা সেগুলো মোটামোটি মা ব্যবসা করা সবজির ব্যবসা সবজির ব্যবসা করে যেরকম বাজারে যাওয়া প্রথমে তো মাল আনতে যাওয়া তারপরে মাল এনে আনা এনে তারপরে সেখান থেকে পাইকারি দ রেটে এনে এখানে বিক্রি করা সেটা বিক্রি করে দর দাম ঠিক এক দরে কিনে আরেক দরে বিক্রি করা যেরকম হচ্ছে মাসের মাছের সাস চাষ করা মাছ চাষ পুকুরে হয় পুকুরে সেরকম খাটনি আছে খাটনি প্রচণ্ড আছে যেরকম মাছ চাষ করতে তারপরে মাংসর ব্যবসা আছে মাংসর ব্যবসা করতে গেলে এই যেরকম আছে খাসি মুরগি সেগুলোয় আনা সেখা এক দামে কিনে আনা তারা আরেক দরে বিক্রি করা সেটা হচ্চে যেরকম সেলাইয়ের কাজ কাপড় সেলাইয়ের কাজ টেলারিংয়ের কাজ ট্রে কাপড় সেলাই করতে মানে প্রথমত শিখতে হবে ভালো করে খুব ভালো করে টেলারের কাজ শিখতে হবে কাজ শিখে মানুষের মনের মতোন কাজ তৈরি করে দেওয়া যেন সেটা ঠিকঠাক হয় সেই কাজ খুবই এখন মানে এইগুলো চালিত খুব উপকার মানুষেরা এই সব কাজগুলো করছে যেরকম টেলারের কাজ ইস